পশ্চিমবঙ্গ সম্বন্ধে আকর্ষণীয় তথ্য বলাটা পুরোটাই ভুল হবে এই শহরটা যতটা না আধুনিক তার থেকে কিন্তু অনেক বেশি পুরোনো তিনটে শহর মিলিয়ে এই জায়গাটার আবিষ্কৃত করা হয় সাফনা প্রথমে যখন ইংরেজ সরকাররা থাকে তখন কিন্তু এই জায়গাটাতেই কলকাতাতে নিজেদের রাজধানী হিসাবে মেনে চলা হয় সেখান থেকে অনেক বড়ো বড়ো প্রাচীন বিল্ডিং এখনো কিন্তু অবশিষ্ট আছে এই পশ্চিম বাংলার ভেতরেতে পশ্চিম বাংলার ভেতরে আশ্চর্য করা একটা ব্রিজ যেটা পুরো দেশ বিদেশেতে এরকম ব্রিজ নেই বলাটাই ঠিক হবে সেই ব্রিজটি হচ্ছে হাওড়া ব্রিজ এই ব্রিজেতে ইংরেজের সময় বানানো ব্রিজটাও এখনো অবধি একই মজবুতির সাথে মানুষকে রোজিরুটি থেকে শুরু করে এপার ওপার মাঝখানে গঙ্গার হাওয়াটাও কিন্তু দিয়ে যায় প্রত্যেক দিন প্রায় দশ লক্ষ লোক এই ব্রিজটিকে হেঁটে চলে পারাপার করেন এছাড়াও পশ্চিমবঙ্গতে অনেকই ঘোরার জায়গা এখন করা হয়েছে যেমন তার মধ্যেতে অনেক রিসর্ট অনেক পাহাড়ি এলাকা অনেক সমুদ্র এলাকা যে যেখানে যেতে চান তিনি সেখানেই জায়গায় নিজের সময় ভালো মতন কাটিয়ে আসতে পারেন এবং নিজের কাছের মানুষের সাথেও থাকতে পারে পশ্চিম বাংলাতে সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে এখানে সস্তার মধ্যে খাবার দাবার এবং গাড়ি ভাড়া যেটা আপনি কোনো শহর অন্য শহরে গিয়ে পাবেন না এত সস্তায় আপনি পুরো ভারতবর্ষের মধ্যে সব খাবার এই পশ্চিম বাংলায় পেতে পারেন যদি কেউ উত্তর থেকে আসে তারা সেখানকার বারা পাউ পাবে যদি কেউ দক্ষিণ থেকে আসে তাহলে সেখানকার ইডলি ধোসাও পাবে এই তুলনায় এখানে তিরিশ টাকার ভাত এবং একশো টাকার মাংস ভাতও আপনি পেতে পারেন লাক্ষ্ণৌর বিরিয়ানি থেকে শুরু করে আরবের কাবাব আপনি সব কিছুই কিন্তু পশ্চিম বাংলাতে পেয়ে যাবেন আপনার সব সুযোগ সুবিধা পশ্চিম বাংলাতে ভরপুরভাবে করে রেখেছেন আমাদের এই সরকার সরকার পর্যটকের জন্যে অনেক কিছুই ভাবেন এবং প্রত্যেক বছর অনেক কিছুই নতুন নতুন করার চেষ্টা করে যেমন এখান হাওড়া থেকে দীঘা যাওয়ার একটি নতুন ট্রেন এখন দিয়েছেন আমাদের সরকারের তরফ থেকে যেটি দিনে সকাল আটটা তিরিশে ছাড়ে এবং দীঘাতে পুরো দশটা পঁয়ত্রিশে ঢুকিয়ে দেয় দু ঘন্টার মধ্যে আপনি আপনার কর্মঠ লাইফ থেকে সরে একটি দীঘার সমুদ্রের হাওয়াটাও পেতে পারেন আবার আপনি শিলিগুড়িতে গিয়ে ওখানে ঠান্ডার বাজার এবং গরম গরম কফি খেয়েও আপনার ছুটির অনুভব পূরণ করতে পারেন